হ্যাঁ হ্যালো হ্যাঁ জিম সেন্টার থেকে ট্রেনার বলছি

কি কি ওই এতে পে পেটের দিকে মেদ জমেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তার জন্য ওয়ার্কআউট করতে হবে হুম এর আগে কোথাও কি করেছেন কোনো দিন ঠিক ঠিক ঠিক আছে তাহলে আপনি আমাদের সেন্টারে আসবেন হ্যাঁ অনেক ধরনের ওয়ার্কআউট রয়েছে ভালো খুব ইন্সট্রুমেন্ট এখানে রয়েছে হ্যাঁ পুস আপের ভালো ইন্সট্রুমেন্ট ওকে আর তাতে সিক্স প্যাকস পর্যন্ত হয়ে যাবে ওকে হুম আর আপনার বল চেস্ট বাড়বে পেট মোটা পুরো একদম ফিট হয়ে যাবেন হ্যাঁ বলুন বলুন ঠিক ঠিক আপনি আপনাকে যেভাবে বলবো যেভাবে ট্রেনিং দেব ওইভাবে করুন হ্যাঁ খাবার দাবার একটু ডায়েট করতে হবে আর আপনাদের ইন্সট্রুমেন্ট খুব ভালো ভালো ইন্সট্রুমেন্ট রয়েছে সেগুলোয় উঠবেন হুম কোনো সমস্যা হবে না হ্যাঁ হ্যাঁ খুবই অল্প খরচের মধ্যে করানো হয় হুম আমাদের ইক্যুইপমেন্টগুলো রয়েছে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে হুম

আচ্ছা আচ্ছা